আমি বিগত ছয় মাস ধরে বোটের ওয়ান নাইন জিরো স্টোন স্পিকারটা ইউস করছি তো সত্যি কথা বলতে বোটের প্রোডাক্ট আমি আগেও ইউস করেছি কিন্তু এই ধরনের সার্ভিস সত্যিই অতুলনীয় মানে কি বলবো কম্পানি যেটা ক্লেইম করে তার থেকে একটু কম হয় কিন্তু এত দেখছি হিতে বিপরীত কম্পানি ক্লেম করেছিলো যে এটার ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা ছয় ঘন্টার মতো দেবে কিন্তু সেই জায়গায় আমার ব্যাটারি ব্যাকআপ দেয় আট ঘন্টা অথচ ফাস্ট চার্জার এবং খুব সুন্দর কানেক্টিভিটি এবং সাউন্ডের কথা যদি বলতেই হয় যেহেতু একটা স্পিকার তো তার সাউন্ডটাই হল আসল তো সাউন্ডটা শুনে মনে হয় না যে আমি একটা ছোট্ট স্পিকারে কোনো কিছু শুনছি মনে হয় একটা দামি হোম থিয়েটার আমার রুমে লাগানো আছে সেটা থেকে আমি কিছু একটা শুনছি অসাধারণ ব্যাস কোয়ালিটি অসাধারণ টিউনিং অসাধারণ সাউন্ড কোয়ালিটি টোটাল জিনিসটাই খুবই অসাধারণ তো আমি বলবো প্রোডাক্টটা যারাই নেবেন সত্যিই আপনাদের এবং হ্যাঁ সবচেয়ে মেইন যেটা ভ্যালু ফর মানি দামটা অত্যন্ত কম আমি যদিও এটা অফারে নিয়েছিলাম সে জন্য আরেকটু বেশি কমে পেয়েছিলাম কিন্তু এর যেটা নর্মাল প্রাইস সেটাও এর কোয়ালিটি থেকে অনেকটাই কম কারণ এত সুন্দর কোয়ালিটিতে এই কম দামে প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় না তার মধ্যে আবার একটা ব্যান্ড রয়েছে বোট একটা সাউন্ডে একটা নামকরা ব্যান্ড তো আমি বলবো প্রোডাক্টটা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট আমি ছয় মাস ইউস করছি এবং এর সাথে এক বছর ওয়ারেন্টি আছে তো এখনও পর্যন্ত কোনো প্রবলেম নেই আশা করি যেমন চলছে তাতে মনে হয় না কোনো প্রবলেম হবে আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্ট নিতে পারেন আর প্রোডাক্টে যে সমস্ত সিস্টেমগুলো আছে এর মধ্যে ধরুন যে নেক্সট বাটানটা সেটার দ্বারাই অনেক কিছু কাজ হয়ে যায় নেক্সট বাটানটাতে স্কিপ করা যায় ভলিউম আপ এন্ড ডাউন করা যায় এবং রিফ্রেশ বাটান দেওয়া আছে একটা পাওয়ার অন অফ বাটান দেওয়া আছে চার্জিংয়ের ক্ষেত্রে টাইপ সি চার্জার আছে এবং ফুল চার্জ অথবা চার্জিং কানেক্টিভিটির জন্য যে ইন্ডিকেটার সেটাও খুব সুন্দরভাবে বোঝা যায় ব্যস